প্যারাডাইস রেস্টুরেন্ট একটু আগে আমি খাবারের অর্ডার দিয়েছি পাঁচটা নান আর এক প্লেট চিলি চিকেন তার পরিবর্তে ছটা নান হবে এবং দু প্লেট চিলি চিকেন হবে